সকল মানুষেরই কিছু কিছু গুণ রয়েছে যেগুলো তাদেরকে এই বর্তমান সমাজে বেঁচে থাকতে এবং তাদের জীবনযাপনকে এবং সুখে এবং স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে সাহায্য করে তার তেমন আমার মধ্যেও কিছু গুণ রয়েছে যেগুলি আমাকে আমার যে দৈনন্দিন জীবনে সাহায্য করে এবং সেগুলি ব্যবহার করে আমি আমার জীবনযাপন খুবই সহজ সরলভাবে করতে পারি তার মধ্যে একটি হলো যে কোনো কিছু জিনিস যদি আমি একবার দেখি বা পড়ার পড়া বা অন্যান্য কিছু যদি আমি একবার পড়ে নিই তাহলে সেটি আমার দীর্ঘদিনের জন্য মনে থাকে এছাড়া আমি খুব ভালো রান্না করতে পারি এটা আমাকে খুবই সাহায্য করে যখন আমার বাড়িতে কেউ রান্না করার থাকে না তখন আমি আমার রান্না নিজেই করে নিতে পারি এবং সে তার দ্বারা আমি খুবই উপকৃত হই এছাড়া আমি খুব ভালো ক্রিকেট খেলতে পারি এর জন্যে এটি ব্যবহার করে আমি আমার দলকে অনেক জায়গায় ম্যাচ জিতিয়েছি এবং এই গুণটি আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করে এছাড়া আমি অন্যান্য মানুষের সাথে খুবই সহজ সহজেই মিশে যেতে পারি এর জন্য যখন কোনো অচেনা এলাকায় আমি যাই এই গুণটি আমাকে খুব সাহায্য করে এবং সেখানকার অন্যান্য অচেনা মানুষের সাথে কথোপকথন বলতে পারি এবং খুব সহজেই আমি তাদের সাথে মিলেমিশে যেতে পারি